আমার এলাকায় আমি মায়াপুরের কথাই বলবো মায়াপুর মন্দির যেটা আমাদের ইস্কন মন্দির নামে পরিচিত এখানে দূর দেশ থেকে মানুষ প্রচুর পর্যটক আসে দেশ থেকেও আসে বিদেশ থেকেও আসে বেশিরভাগ বিদেশিরাও এখানে আসে এসে এখানকার যে সাংস্কৃতিক কালচার বা ঐতিহ্যকে তারা তুলে ধরে এবং তারা থেকে এখানকার মানুষের সঙ্গে মেলামেশা করে এবং তাদের পরিবেশে এর কি রকম বা কেভাবে কীভাবে তারা এখানে থাকেন কীভাবে তারা তাদের পারিবারিক ব্যবস্থা চালায় সেসব কিন্তু তারা দেখেন এবং আনন্দও উপভোগ করেন তারা তাদের মতোন করে কিন্তু এখানে থাকার চেষ্টা করে না ওখানকার মানুষদের মতোন নদীয়ার মানুষদের মতোন থাকার চেষ্টা করে তারা নগর কীর্তনে যায় তারা ভ্রমণে যায় এছাড়াও এখানে একটি নদী গঙ্গা নদী রয়েছে যেটা আমাদের নবদ্বীপ থেকে মায়াপুরকে আসতে সাহায্য করে নদী পার হয়ে মায়াপুরেও আসা যায় সড়কপথেও আসা যায় কিন্তু নদি পেরিয়ে লঞ্চের উপর বসে আসতে যে মজা বা আনন্দ সেটা কিন্তু পর্যটকেরা পর্যটকেরা অনুভব করে তারা ভালো মতোই এটাকে আনন্দ অনুভব করে এছাড়াও এখানে আমাদের একটি রাজবাড়ি রয়েছে সেটা হচ্ছে অনেক দিন আগেকার এখানে পলাশীর যুদ্ধও হয়েছিলো যার ফলে এখানকার ইতিহাস দেখার জন্য বা শোনার জন্য পর্যটকেরা কিন্তু ভিড় করে এবং পরিমাণে পর্যটক ইস্কন মন্দিরে আসে এছাড়াও এখানকার যে পাশাপাশি যেসব মন্দির রয়েছে সেসব মন্দিরও তারা ঘুরে দেখে এবং দর্শনও করে এছাড়াও এখানকার ইতিহাস সম্পর্কে জানার জন্য সামনাসামনি কোনো ট্যুরিস্ট ট্যুরিস্ট গাইড নেয় ট্যুরিস্ট গাইড নিয়েও তারা এখানে পরিবর্ষণ দর্শন করে